হ্যাঁ হ্যালো বলছি ওই যে আমি সূর্যর বাবা বলছিলাম হুম মোটামুটি ভালো আছি শরীরটা তো প্রচুর খারাপ হয়েছিল তাই কাল কালকে অনুষ্ঠানে যেতে পারলাম না হ্যাঁ ওষুধ তো খাওয়া চলছে তাও তো কমছে না ঠিকঠাক ডক্টর বলছে তো ওষুধ খাও ঠিক হয়ে যাবে জ্বর হয়েছে প্রচুর জ্বর হয়েছে উঠতে পারছি না বলছিলাম যে ওই যে কালকে যে সূর্য অনুষ্ঠানে নাচ গান করল তো কেমন হয়েছিল জানতে চাইছিলাম আর কি ও আমি ভাবলাম ফোনটা আমি ভাবলাম যে ফোনটা করি একবার জিজ্ঞাসা করি কেমন কী করল হ্যাঁ আমি সব বারেই ওর সাথে যাই এবার যেতে পারলাম না আপনাকে ফোন করে জিজ্ঞাসা করলাম আর কি না হলে তো আমি সব বারেই যাই সূর্যর সাথে দিয়ে ওকে জিজ্ঞাসা দিয়ে ওকে জিজ্ঞাসা করছি ও বলছে হ্যাঁ মোটামুটি হয়েছে আর কি তা আমি ভাবলাম যে আপনাকে একবার ফোন করা দরকার জিজ্ঞাসা করা কেমন কী করল আর কালকে তো বেশি রাত হয়ে গিয়েছিল বাড়ি আসতে ওর না আমি আমি আপনাকে কালকে ফোন করছিলাম রাতে আপনি ফোনটা ধরলেন না তো দেরি হচ্ছিল আসতে বাড়ি আসতে হুম আমি করেছিলাম ফোনটা ও ঠিক আছে আর এই সামনাসামনি তারপর কালীপুজো তো আসছে কালীপুজো তো কোথাও আছে নাকি অনুষ্ঠান ও ঠিক আছে তাহলে আমায় ভিডিওগুলো পাঠিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে